এখানে বিভিন্ন রকমের মন্দির আছে যেমন ঘাঘর বুড়ি মন্দির রামকৃষ্ণ মঠ প্রভৃতি স্থানগুলি অফ দা বিটেন পাথ গন্তব্য এইগুলি সম্পর্কে দর্শনার্থীদের জানা খুবই দরকার যেটা সক সবাই জানে না এখানকার মন্দির মাহাত্ব্য খুব স্থানীয় মানুষ তাই মনে করে তারা বিভিন্ন সময়ে গিয়ে পূজা অর্চনা করে এবং আরাধনা করে